আমার জন্য একটি সবথেকে বড়ো চ্যালেঞ্জিং দিন ছিল একদিন একটি অঙ্কন প্রতিযোগিতাতে আমি আঁকতে গিয়েছিলাম সেখানে আমাদের বলা হয়েছিলো আউটডোরে আঁকতে যেতে হবে সেখানে আমরা একটা ওপেন প্লেসে আঁকতে যাই এবং আমরা আঁকাটা শুরু করি রীতিমতো আমরা ভালই আঁকছিলাম সেখানে এমন একটি সমস্যার সৃষ্টি হলো সেটি হলো হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছিলো বৃষ্টি আসার কারণে আমাদের প্রতিযোগিতাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় এবং আমাদের প্রতিযোগিতাটি মাঝ পথেই থেমে থাকতে হয় আমরা প্রচুর অপেক্ষা করেছিলাম যাতে এই বৃষ্টিটা থামুক এবং আমরা প্রতিযোগিতাটি আবার শুরু করতে পারি কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠে নি আমাদের প্রতিযোগিতাটি বাতিল করে দিতে হয় এবং আমরা এইভাবেই আমরাও এইভাবেই কাটিয়ে উঠেছিলাম সেই দিনটি আর আমার মনে হয় যে সবথেকে কঠিন যে জিনিসটি আঁকতে হ লাগে সেটি হল কোনো জীবন্ত মডেল বা কোনো বাচ্চা কোনো বাচ্চাকে বসিয়ে দিলে সেটাকে যদি আমাদের আঁকতে বলা হয় বাচ্চাটি এত পরিমাণে খেলা করে যে তাকে আমার আঁকতে প্রচুর পরিমাণে অসুবিধা হয় সেটাকে যদি আমি থামাতে চাই তখন আমাকে কি করতে হবে যে বাচ্চাটির হাতে কোনো একটা আকর্ষণীয় খেলনা দিয়ে দিতে হবে সে কি করবে তখন বসে বসে চুপচাপ খেলাটি করবে সেক্ষেত্রে তখন আমি এঁকে নিতে পারব তখন আমার আর কোন অসুবিধা হবে না